আমার রিসেন্ট দেখা সিনেমা পিঙ্ক যেখানে তাপসী পান্নু আর অমিতাভ বচ্চন কাজ করেছেন তাপসী পান্নু এই সিনেমাটা তিনটে মেয়েকে নিয়ে বেস করে করা তিনটে মেয়ের জীবন ওরা নিজের ফ্যামিলি ছেড়ে বাইরে এসে থাকছে এবং তারা তাদের তারা কীভাবে কাজকর্ম করে এবং তাদের জীবনযাপন এখানে এই সিনেমায় মেন বিষয় হল তিনটা মেয়ের জীবনে এক হট করে সব বিখরে যায় যখন তিনটে মেয়েকে অপহরণ করা হয় এবং অপহরণ করে তাদেরই একটা বন্ধু এবার এ মেয়েগুলো যখন এই তিন বন্ধুর উপর কেস করে তো কি করে ওদের লাইফ পুরো উল্টে যায় সেটাকে বেস করেই এই স্টোরিটা লেখা পিঙ্ক